নিউজ চ্যানেলগুলো এখন সবকটারই একটা ওয়েবসাইট থাকে সব নিউজ চ্যানেলের একটা আলাদা করে ওয়েবসাইট থাকবে এবং সেখানে গেলে আপনি অনলাইন নিউজ দেখতে পারবেন সেখানে সেখানে টিভি কেবেল রিমোট এইসবের প্রয়োজন হয় না তো সোশ্যাল মিডিয়া এখন মানুষ বেশি দেখে সেই জন্য প্রতিটা নিউজ চ্যানেেল সোশ্যাল মিডিয়ায় একটি করে চ্যানেল খুলে রেখেছে এবং আমার মতে টিভির থেকে মানুষ নিউজ মোবাইলে বেশি দেখে আমি তো টিভিই দেখি না আমার যত নিউজ যা দেখার আমি সোশ্যাল মিডিয়াতেই দেখি এবং আপনি কোনো সংবাদ চ্যানেলের যদি সেই সাইট না খুঁজে পান তার জন্য আপনার বিকল্প বলতে ইউটিউব আর ইউটিউবে গেলে সেই চ্যানেল সংবাদ সার্চ করলে আপনি সেখানে সেই সংবাদটা দেখতে পাবেন